পশ্চিমবঙ্গের জমি বা সম্পত্তি সম্পর্কিত সমস্যাগুলি সমাধানের জন্য আইনি বিভাগ বা প্রতিক্রিয়ার জন্য আমাদের লোকাল প্রশাসন বি এল আর ও অফিসের হাতে ওটা হ্যান্ডওভার করা হয়েছে আর ওখানে যে আমাদের কৃষি দপ্তর আছে কৃষি দপ্তরের আইনের দ্বারা সেই জমির রেকর্ড করা জমি কেনা বেচা করার টোটালটাই সেখানে দেখা শোনা হয়